এই তো বসে আছি হ্যাঁ মাকে তো বলেছি হুম হ্যাঁ মা বলেছিল করবে হ্যাঁ আমার কিছু বান্ধবীদের ডাকব অনেকজন তো আছে হুম হুম হ্যাঁ ঠিক আছে আমি অল্পজনকেই বলব হ্যাঁ হ্যাঁ সন্ধ্যেবেলাই করব চকলেট চকলেটটা নেব একটু বড় হ্যাঁ মার কী রান্না হবে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি

হ্যাঁ বলেছে হুম তুই যা দিবি তাই নেব না আমায় একটা টেডি দিবি